সাধারণ মানের খাদ্য হিসাব বলতে এখানে হল ভাত ডাল মাছ মাংস মাছ মাংস এগুলো আমাদের বেসিক খাবার খুব প্রয়োজনীয় মেদিনীপুর জেলার মধ্যে এগুলি বিশেষ খুব মানে ভালো লাগে তাই মানুষ তৃপ্তি ভরে খায় এবং এই খাবার খাবারগুলো কৌশল্যগুলো হল অনেক মানে ভাতটা একটু মানুষের মানে আমাদের সব বাঙালিদের ভাত খাবার খুব মানে উপযোগী তাই ভাত দুটো মানুষ পছন্দ করে আলু পোস্তটাও খুব মানুষ ওই জন্য পছন্দ করে যে আলু পোস্ত আমার বাঙালিরা আলু পোস্ত ভাত ডাল মাছ এটা বিশেষভাবে পছন্দ করে এবং এখানে এগুলো মানুষ আনন্দ করে খায় আর এখানে সংস্কৃতি বলতে এখানে যেমন হল ক্ষীরপায়ের বাবরশা খুব বিশ্ববিখ্যাত এবং উপাবাসনের জিলিপি এটাও খুব বিশ্ববিখ্যাত এবং হল এই বাবরশাটাকে করতে মানুষের অনেক মানে কষ্ট হয় কিন্তু খেতে ভালো যেমন বেসনে ছেড়ে বেসনটাকে ভালো করে ফ্যাটকাতে হয় ফেটিয়ে এটা তেলে ভেজে হল আবার এটাকে রসে ডুবিয়ে অনেকক্ষণ রেখে তারপরে এটা খেলে খুব সুন্দর লাগে মুগের জিলাপিটাও সেরকম মুগকে ভাজতে হয় মুগকে ভিজিয়ে তাকে হল ভালো করে ফেটিয়ে তেলে ভেজে এটাকেও রসে ডুবিয়ে এটা খেতেও খুব ভালো লাগে এবং আমাদের এখানে পৌষপার্বণে যেমন পিঠে পুলিটা খুব সুন্দর এটাতেও সবাই মানুষ পছন্দ করে পিঠেটা খায় ভারতবর্ষের মানে বাংলার বাংলার মানুষরা খুব পছন্দ করে এবং এতে আরো ভালো ভালো হোটেল আছে যে বাঙালি খাবারের হোটেল বলতে বাম দেবের হোটেল আছে এটা আমরা সেখানে খাবার খেয়ে মানুষ খুব তৃপ্তিবোধ করে ঘোরাও ঘরালু রান্নার মতন খাবার এখানে আর রেস্টুরেন্ট বলতে এখানে স্বাদ বাহার আছে আর তারা সেখানেও খেতেও খুব ভালো খাবার খাবার ভালো পাওয়া যায় এবং তৃপ্তি ভরে খাওয়া যায় মিষ্টি দোকান আছে মিষ্টি দোকান বলতে ক্যালকাটা সুইট কাঞ্চন সুইট এখানে এগুলো খুব মানে খেতে ভালো ওদের মিষ্টিও কোয়ালিটিও খুব ভালো সুন্দরও লাগে মানুষ যেয়ে খুব আনন্দিত হয়